আম জাম কাঁঠাল চন্দন গাছ লিচু গাছ এসব গাছগুলোকে বাঁচিয়ে রাখা কষ্টকর কিন্তু এই গরমে সবরকমই গাছ গাছ বাঁচিয়ে রাখতে গেলে কষ্ট পেতে হয় তার জন্য প্রচুর পরিমাণে জল দিতে হবে এবং কীটনাশক সার এবং প্রত্যেক দিন দুবেলা করে জল দিতে হবে তাতে গাছ বাঁচিয়ে রাখা গেলেও সম্ভব হয় কিন্তু এই কঠোর গ্রীষ্মতে কঠোর গ্রীষ্মতে জলের পরিমাণটা বেশি করে প্রত্যেক দিন দুবেলা করে গাছে গাছে জল দিতে হবে এবং গাছের প্রতি যত্ন নিতে গেলে তাকে প্রত্যেকদিন দুবেলা পরিচর্যা করতে হবে তাতে শীতকালেও গাছে গাছের গোড়া যেমন সূক্ষ্ণ থাকে তার জন্য শীতকালেও দুবেলা জল দিতে হবে গাছের পরিচর্যা করলে অতটা ভাবে গাছের যত্ন নেওয়া যায় কিন্তু এর থেকেও আরো বেশি ভাবে পরিমাণ করে কীটনাশক সার এবং গাছের গোড়ায় গোবর সার ইত্যাদি দিলে মানে গাছকে যত্ন নেওয়া যায়